আমি লাঞ্চে ভাত ডাল তরকারি মাছ সবজি সবরকম জিনিস খাই এবং সন্ধেবেলা অর্থাৎ ডিনারে আমি হালকা খাবার খেতে পছন্দ করি যেমন রুটি রুটির সাথে হালকা আলুর সবজি ইত্যাদি লাঞ্চে আমি একটু বেশি পরিমাণে খাবার খাই এবং রাতের ডিনারে আমি খাবারের পরিমাণটা অল্প রাখি